হ্যালো

আমিও তো ফর্ম ফিল আপ করতে যাবো ভাবছি তো আজকে তো যাওয়া হলো না তো দিয়ে কাল কালকে যাবো রেজাল্ট কেমন হয়েছে তোমার ও কোন কলেজে ভর্তি হবা কিছু ভাবলা সাবজেটগুলোয় আমি তো আমিও ভেবে রেখেছি দুটো কলেজের দেখি কোনটা কলেজে নাম আসে কি ও তোমার এইচ এস এ ইতিহাস ছিলো ও অনার্সে হিস্ট্রিটা হিস্ট্রি তো আর্টস তোমার তো জিওগ্রাফি নেওয়ার ইচ্ছা ছিলো না ও হ্যাঁ হম হম হম হুঁ তোমার তো ইন্টারেস্ট ছিলো জিওগ্রাফিতে দেখো তোমার যেটা সুবিধাজনক মনে হবে সেটাই নিও কারো চাপে এসে নিও না পড়তে হবে তোমাকে

ও

আমি তো ভেবেছি বায়োলজি নেবো আর পলিটিক্যাল সাইন্স আর মেনলি আমার ই পলিটিক্যাল সাইন্সই থাকবে আছে রাজনীতি নিয়ে পড়তে বেশি ভালো লাগে আর দেখা যাক পড়ে কী হয় হুম ও আ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরে রাজনীতি নিয়ে তো শুরু থেকেই মানে এক একটু বেশি ইন্টারেস্ট ছিলো আর বাড়িতেও বললাম সেরকম কোনও দ্বিধাবোধ করি নি বাবা মারাও হ্যাঁ এ হ্যাঁ বলেছে হ্যাঁ হ্যাঁ আর কিছু কোচিং সেন্টার নিয়ে ই ভেবেছো কোচিং নিবা আচ্ছা হম আমিও তো ভাবছি যে নিবো তো এবার কন্ট্যাক্ট করে দিও ঠিক আছে যেখানে নিবা যে আমারও যদি মন মতো হয় তো আমিও সেখানে গিয়ে যোগাযোগ করি বাড়ি থেকেও দেখেছে দু তিন জনের নাম সিলেক্ট করেছে জায়গার দিয়ে এখনও তো চুজ করি নি ভাবছি তোমার সাথে কন্ট্যাক্ট করবো তারপরে হবে যাওয়া আসা একসঙ্গে সুবিধা হবে একসঙ্গে থাকবো তো হ্যাঁ ও হ্যাঁ ওটাও কি ই ওটা কোচিং তো তুমি মালদায় করবে নাকি ও তবে ওখানেই থাকবে ওখানেই থাকবে ও ঠিক আছে ঠিক আছে কন্ট্যাক্ট করো তো আমিও কালকে জানাচ্ছি হুম